হ্যালো এটা কি মহারাজ রেস্টুরেন্ট আচ্ছা আপনার রেস্টুরেন্টে লাঞ্চের অর্ডার দেওয়ার ছিলো আপনি কি অ্যাকসেপ্ট করবেন আচ্ছা লিখে নিন ভাত দু প্লেট ডাল দু প্লেট রুই মাছের ঝোল দু প্লেট মাংস মাংসের ঝোল দু প্লেট চাটনি পাঁপড় ভাজা কত টোটাল রেট হবে বলুন আমাকে ষোলোশো টাকা রেটটা দাদা একটু বেশি হয়ে যাচ্ছে একটু দেখুন আর আপনি কি বাড়িতে পৌঁছে দেবেন তো খাবারটা আচ্ছা ঠিক আছে আপনি ওটা চোদ্দোশো টাকায় করুন ঠিক আছে তো আচ্ছা দাদা আর একটা ব্যাপার ছিলো আমার যে খাবারের যে অর্ডারটা দিয়েছি তাতে আপনি তরকারিতে নুনের পরিমাণটা অনেক কম দেবেন কারণ আমার উচ্চ রক্তচাপ আছে নুনের পরিমাণটা অনেকটা কম দেবেন এবং মশলা খুব কমই দেবেন তেল মশলা খুব কম পরিমাণ দেবেন ঠিক আছে আচ্ছা আপনি খাবার কতটার মধ্যে পৌঁছে দিতে পারবেন দুপুর একটার মধ্যে পৌঁছানো সম্ভব ঠিক আছে আমি আপনাকে আমার ঠিকানাটা আপনার ফোনে আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে রাখছি আর আপনি খাবার পাঠিয়ে দিলে আমি টাকা আপনার হা যিনি পাঠাবেন তার হাতে দিয়ে দেব ঠিক আছে রাখলাম দাদা